সংবাদ মাধ্যমগুলো যে সাহিত্য অনুষ্ঠান করে সেগুলো কোনো একটা অকেশনে হয় এক আছে এক আছে একুশে ফেব্রুয়ারি বাইশে শ্রাবণ সেদিন রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলল বা ভাষা দিবসের দিন ভাষাকে নিয়ে কিছু বলল সেই দিনটা চলে যাওয়ার পর আর কোনো কিছু নিয়ে কিন্তু সংবাদ মাধ্যম প্রচার করে না এগুলো সংবাদ মাধ্যমের সম্পূর্ণ একটা মোড়ক ব্যবসা করার জন্য যেটাকে আমরা দেখনদারি করি আমার মতে একটা সংবাদ মাধ্যম নিরপেক্ষ হওয়া অবশ্যই দরকার সংবাদটা যেন তার ব্যবসা বা প্রয়োজনে না দেখিয়ে মানুষের স্বার্থে প্রচার করা উচিত আমি এখন সেরকম সংবাদ মাধ্যম দেখিই না